আমার রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ে বাংলা ভাষার ভূমিকা অনবদ্য অতুলনীয় বাংলা ভাষার ভূমিকা বলতে গেলে আমি নববর্ষ দিয়েই শুরু শুরু করি নববর্ষের দিনের সকালবেলায় যে গান ওরে নতুন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে এই গান শুনলে মন যেন কি আনন্দে ভরে যায় এরপরে আসি আমি রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র জয়ন্তীর দিনে সন্ধ্যাবেলায় কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান রবীন্দ্র সংগীত শুনলে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায় কখন যে কত রাত্রি হয়ে গেছে আমরা বুঝতেও পারি না কিন্তু অন্য ভাষাতে গেলে এই সব আনন্দ পাব কোথায় নজরুলসন্ধ্যার কথা বলি কোনো একদিন নজরুলসন্ধ্যায় আমরা নজরুলগীতি শুনছি সেও যেন একটা আলাদা আনন্দ নজরুলগীতি ঘন্টার পর ঘন্টা শুনেছি কিন্তু মনে হয় নি কোনো যে এবারে আমাকে উঠে যেতে হবে আর রবীন্দ্রনাথের কোনো কবিতার যেমন দুই বিঘা জমির যে আবৃত্তি পাঠ ব্রততী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলে মনে হবে আহা শুনেছি সেই কখন কিন্তু মনের মধ্যে সেই ঘুরে বেড়াচ্ছে সবসময় ব্রততী মুখোপাধ্যায়ের দুই বিঘা জমি বেণীমাধব এগুলো আরও বলি রবীন বাংলা ভাষার যে হাস্যকৌতুক এগুলোও প্রচুর আনন্দ প্রচুর আনন্দ অন্য ভাষার হাস্যকৌতুকে জানি না এই আনন্দ আনতে পারে কিনা বাংলার নাটক বাংলার যাত্রা বাংলার কবিগান বাংলার মনসামঙ্গল কি নেই বাংলা ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠানে